আমি একটা অনলাইনে কাপড় অর্ডার দিয়েছিলাম সেই কাপড়টা আমি যে কালারটা পছন্দ করে অর্ডার দিয়েছিলাম সেই অন্যরকম কালার এসেছে কাপড়টা ঠিক সেরকম কালারের নয় সুতির অর্ডার দিয়েছিলাম এসেছে সিন্থেটিক খড়খড়া ম্যাচ ম্যাচে নরমভাব নয় কাপড়টি একবার দুবার পরেছি সেই কাপড়টির কালারও চটে গেছে কাপড়টা ছিঁড়েও গেছে এবং তার সঙ্গে কোনও ব্লাউজ পিসও ফ্রি দেয়নি তাই কাপড়টি আমার খারাপ লেগেছে